যেহেতু আমি শহরে থাকি তাই অবসর সময়ে যখন আমার গ্রামের বাড়িতে পরিবারের সাথে যাই আমি পাখি দেখার অ্যাডভেঞ্চার থেকে কোনো মজার বা স্মরণীয় গল্প আছে তখন গ্রামের বাড়ির বাগানে আমি গিয়ে আমি অনেক রকম পাখি দেখি পাখি দেখি যেমন কাক ময়না টিয়া বাবুই চড়ুই শালিক কাঠ ঠোকরা কোকিল দোয়েল পায়রা ফিঙে টুনটুনি এছাড়া ন এছাড়াও কিছু নতুন বেরং রঙ বেরঙের পাখি দেখি যাদের নাম আমি জানি না এবং তাদের আমি আগে কখনও দেখি নি কিন্তু যখন এই পাখিগুলোকে দেখতে চাই তখন আমাকে সেখানে লুকিয়ে যেতে হয় কারণ যদি আমি লুকিয়ে না যাই তাহলে তারা আগে থেকে সতর্ক সতর্ক হয়ে যায় এবং উড়ে উড়ে পালায় তখন আর আমি ভালো করে দেখতে পাই না বা ভালো করে পর্যবেক্ষণ করতে পারি না আর তাদেরকে যদি আমি ভালোভাবে না দেখতে পাই বা পর্যবেক্ষণ করতে পারি তাহলে তাদের সম্বন্ধে আমি আমার পরিবারকে কিছু জানাতে বা বলতে পারি না বা পরিবারে ছো ছোটোদের পাখির বিষয় বা পাখির আচরণের কথা কিছু জানাতে পারি না বা বলতেও পারি না এছাড়াও আমি গ্রামের বাড়িতে যখন সকালে পাখিদের খাবার খেতে দেই তখন তাদের খাবার দিয়ে সেখান থেকে দূরে সরে আসতে হয় নয়তো তারা খাবার খেতে আসে না এছাড়াও চিড়িয়াখানার পাখি দেখতে যাই তখন দূর থেকে পাখিদের দেখতে হয় নয়তো তাদের দেখতে পাায় পাওয়া যায় না আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে সেখানে আমি যখন বিকালে যাই তখন পা সেখানে গিয়ে দূর থেকে নতুন নতুন অনেক পাখি দেখি